আমাদের এলাকার প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে হচ্ছে একটা কৃষি সম্পদ যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সম্পদ প্রাকৃতিক সম্পদের মধ্যে এই কৃষি সম্পদের মধ্যে যেটা হয় যে নানান ধরণের সবজি চাষবাস হয় শাকপালা এবং সবজির মধ্যে থাকে বাঁধাকপি ফুলকপি আলু ইত্যাদি প্রচুর ব্যবহার হয় এই আলু প্রচুর কৃষিকাজ এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আলু বিদেশে পর্যন্ত পাঠানো হয় এবং এর থেকে অর্থকরী ফসল এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে খুব ব্যবহার হয় আর এছাড়াও আছে কাষ্ঠ সম্পদ প্রাকৃতিক সম্পদ হিসাবে কাষ্ঠ সম্পদকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয় কারণ এই কাষ্ঠ সম্পদের মধ্যে আছে শাল সেগুন মেহগিনি ইত্যাদি কাঠ এই কাঠ থেকে বিভিন্ন ধরণের আসবাবপত্র তৈরি হয় এই আসবাবপত্র আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহার করা হয় যার জন্য এর বাজার মূল্য খুব বেশী এর থেকে অর্থনৈতিক দিক আমাদের খুবই উন্নত হয়ে থাকে এবং এই কাঠের মূল্য এতটাই বেশী যে এটা বিদেশে এবং বাইরে অন্যান্য স্টেটেও ব্যবহার করা হয় এবং সেটা খুব গুরুত্বপূর্ণ দিক যে আমাদের এখানে অর্থনৈতিক অর্থনীতি দিকটাকে খুব উন্নত করে রেখেছে